পশ্চিম বর্ধমান জেলায় কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎসগুলি হল যেমন কৃষি কৃষির মধ্যে ধান গম আলু শাকসবজি উৎপন্ন করা হয় কৃষি আমরা ধান চাষ করে টাকা টাকা রোজগার করি সেই ধান কিছু বাজারে বিক্রি করে আমরা টাকা রোজগার করি আবার কিছু ধান ধান আমরা খাওয়া বাড়িতে খাওয়া হয় আর গম চাষের মধ্যেও আমরা বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে আমরা গম চাষের মধ্যে টাকা রোজগার করে থাকি আলু চাষেও আমরা মানে বাজারে বিক্রি করে আলু চাষের মধ্যে টাকা রোজগার করে থাকি আর শিল্প শিল্পর মধ্যে কয়লা খনি কয়লা কয়লা কয়লাতে আমরা কাজ করে টাকা রোজগার করি অনেক বেকারত্বেরা কাজ করে টাকা রোজগার করে থাকে আমাদের সরকারি চাকরি দরকার কিন্তু সরকারি চাকরি তো সবাই পাওয়ার যোগ্যতা নয় মানে গ্রামগঞ্জে লোক কিছু পড়াশোনা বেশীরভাগ লোক পড়াশোনা না না থাকার কারণে গ্রামগঞ্জে সরকারি চাকরি পাওয়া থাকে না তার জন্য আমরা ব্যবসা ব্যবসা বা কৃষি কৃষিকাজ করে গামগঞ্জের লোক টাকা রোজগার করে টাকা রোজগার করে যেমন ধান কিন তাও বেশীরভাগই লো লোকেরই সরকারি চাকরি পাওয়া দরকার হ্যাঁ আমাদের আমরা লক্ষ্য করেছি আমাদের পশ্চিম বর্ধমান জেলায় বেকারত্ব অনেক ঘুরে বেড়ায় কাজের জন্য সেই বেকারত্বদের কাজ না পাওয়ার কারণে তারা দূরে দূরে কাজের জন্য ঘুরে বেড়ায় আর আমার সুপারিশের মধ্যে সরকারি চাকরি পাওয়া তো সবার সম্ভব নয় তাই ব্যবসা থেকেই বেশীরভাগ টাকা রোজগার করা হয়